পশ্চিমবঙ্গের সংস্কৃতির ধর্ম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ধর্মীয় উৎসব এবং আচার অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক জীবনের অবিচ্ছেদ্য অংশ উপকূল উদাহরণ ভগবান জগন্নাথ কলকাতায় জগন্নাথের রথযাত্রা একটি বিশেষ ধর্ম উৎসব যা বাংলার সাংস্কৃতিক অংশ হয়ে উঠেছে এই রথযাত্রায় বহু মানুষ ধর্মীয় অনুভূতি এবং সাংস্কৃতিক ঐতিহ্যের পরিচয় ভিন্ন ভিন্ন শাসক যেমন মুঘল নেপোলীয় ও ইংরেজি শাসকরা আমাদের শাসকদের ধর্মীয় সমন সম্প্রদায়ের অবদান রেখেছে বাংলার সাংস্কৃতিক উন্নয়নের একটি শাসক ধর্মীয় সহনশীলতা এবং ভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সম্প্রদায়ের প্রতিবাদ সাহায্য করেছে শিব বাংলার সাংস্কৃতিক সাংস্কৃতিক শিব পূজার একটি গুরুত্বপূর্ণ দিক শিবরাত্রি কাঁকড়ি পূজা ইত্যাদি উৎসবগুলি স্থানীয় সাংস্কৃতিক অংশ হিসেবে পালন করা যায় যা ধর্মীয় বিষয় ও আচার অনুষ্ঠানের সঙ্গে গভীরতার সুযোগ পেয়েছে এভাবে ধর্ম পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক সামাজিক এবং ঐতিহাসিক জীবনকে প্রভাবিত করে আসছে বহু দিন ধরে